পশ্চিম মেদিনীপুরে অনেক ঐতিহাসিক স্থান রয়েছে এবং সেই ঐতিহাসিক স্থানের প্রচুর গল্প রয়েছে তো সেই ঐতিহাসিক স্থানের চন্দ্রকোণা নামক একটি জায়গা যেখানে চন্দ্রকেতু রাজার গল্প খুব প্রায়শই শোনা যায় এবং সেখান থেকেই নাকি শোনা যায় যে চন্দ্রকোণা নাম হয়েছে এবং আগে শোনা যেত যে চন্দ্রকেতু নামক রাজা সেখানে আসতেন এবং দীর্ঘদিন সেখানে বাস করতেন এবং থাকতেন তো সেখান থেকেই আমাদের এখানের জায়গার নাম হয়েছে চন্দ্রকেতু সেখানের মধ্যে একটি ছোট্ট জায়গা হলো ফাঁসিডাঙা যেখানে আগে হচ্ছে নীল চাষ হতো এবং সেই নীল চাষে যদি গরীব মানুষেরা অংশগ্রহণ না করত তাহলে তাদের উপর অকথ্য অত্যাচার করা হতো এবং তাদের মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া দিতে নীল ইংরেজরা তাদের হাত পর্যন্ত কাঁপত না এরপর আসি ভুবনেশ্বরী মায়ের কথায় যেটা আমাদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গা উৎসব বাঙালিদের সেখানে হচ্ছে নবমীর দিন সেখানে হচ্ছে মহিষ ছেদ করা হয় এবং গল্প নয় এটা আমাদের দেখা কথা যে শঙ্খচিল যতক্ষণ না আকাশে ওড়ে তখন মহিষ ছেদ হয় না এবং এটা যুগ যুগ ধরে হয়ে আসছে এবং আমরা এখনও এটা দেখতে যাই ছোট থেকেই দেখতে যেতাম এবং এখনও আমি বড় হয়েছি সেটা সবার সাথে এখনও দেখতে যাই এরপর আসি মহাকালের মন্দির এবং যেখানে বাবা প্রচণ্ড জাগ্রত এবং তার কাছে যা কিছু মনস্কামনা করা হয় তা নাকি পূর্ণ হয় এবং অনেকে সেটা দেখেওছে সেই মহাকাল হল শিব ঠাকুর আমাদের এবং প্রত্যেকবার দেখা যায় পুরোহিত যখন পুজো করতে আসে তখন ঠাকুর এক জায়গায় থাকে এবং পুজো করে দরজা বন্ধ করে বেরিয়ে আসার পর ঠাকুর নাকি উপরে উঠতে থাকে এবং একবার পুরোহিত মশাই দরজা খুলে দেখেন ঠাকুর নাকি উপরে উঠেছে তখন তিনি পাঁচ আঙুলের তখন যেহেতু ঠাকুর নিচে না নামলে তিনি পুজো করতে পারবেন না এবং নিত্য পুজো বন্ধ হয়ে যাবে তো তার জন্য তিনি পাঁচ আঙুলের মানে পাঁচ আঙুলের ছাপ তার মাথার উপরে দেয় এবং সেই তারপর থেকেই নাকি সেই পাঁচ আঙুলের ছাপ এখনও যখন মানুষ সেটা পুজো দিতে যায় সেই পুজোতে নাকি দেখতে পাওয়া যায় তো সেখানে